বাইকের সরঞ্জাম বলতে সর্বপ্রথমে আমরা নিজের সেফটি হিসাবে হেলমেট ব্যবহার করি এবার তারপর বাইক ড্রাইভ করি তারপরে পরনের শ্যু পায়ের আঙুল সেফটির জন্য শ্যু ব্যবহার করতে হবে তারপর ফুল প্যান্ট ফুল শার্ট ব্যবহার করতে হবে যেমন গিয়ার এবার বড়ো মানে গাড়ি যেমন রকম স্কুটি হয় এবার বাইক হয় ছেলেদের জেন্টস বলতে বাইক বাইকের যেরকম গিয়ার থাকে গিয়ার কন্ট্রোল করার জন্য ক্লাচ ধরে অবশ্যই বাইক কন্ট্রোল করার আগে ক্লাচ ধরে তারপরেই গিয়ার ফেলতে হবে সেভাবেই চালাতে হবে রাস্তা পার পারাপার হওয়ার আগে লুকিং গ্লাসে দেখে নিতে হবে পিছনে কোনো বাইক বা গাড়ি যানবাহন আছে কি না তারপরেই ইন্ডিকেটার লাইট দিয়ে গাড়ি সাইড করতে হবে সেটা অবশ্যই ধ্যান রাখতে হবে যেমন বাইরের ট্রিপের বলতে ট্যুরে যাওয়ার সময় বাইরে যাওয়ার আগে সেখানকার ওয়েদার উপর ডিপেন্ড করে নিজের অভিজ্ঞতার ওখানকার সেখানকার যাওয়ার আগে সরঞ্জাম সব প্যাক করে নিতে হবে ঠান্ডার জায়গায় গেলে সেরকম জামা কাপড় দু তিনটা এক্সট্রা নিতে হবে জ্যাকেট এগুলো অবশ্যই নিতে হবে সঙ্গে কিছু মেডিসিনস রাখতে হবে